হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আপনার কী মাছ লাগবে রুই কাতলা ট্যাংরা মাগুর সমস্ত পুকুরের মাছ যা যা পাওয়া যায় সবই আছে আমি তো সব লোকাল মাছ রাখি সব আছে হুম হুম রুই কাতলা এক কিলোও আছে এক কিলোর উপরেও আছে আপনার কোনটা লাগবে আপনি সেটা বলুন আপনি যদি হিসাবে যদি আপনি বলেন যে বড় সাইজের করব তাহলে চৌদ্দোটা পিস হবে আর যদি বলেন একদম পাতলা করে করতে হবে তাহলে ষোলোটা পিস করা যেতে পারে চৌদ্দো বারোটা চৌদ্দোটা যেরকম হয় চৌদ্দোটা পিস সুন্দর আর এর থেকে বেশি বড় সাইজ হলে বারোটা পিস থাকে ঠিক আছে আপনার এবারে আপনি এসে নিয়ে যাবেন না আমি ডেলিভারি বয় দিয়ে পাঠাতে হবে আপনার ঠিকানায় সেটা আমাকে বলতে হবে তবে ডেলিভারি বয়রা এখনও এসে পৌঁছায়নি আচ্ছা ঠিক আছে আমি ডেলিভারি বয়দের সাথে কথা বলি তারা কী বলছে কখন কী পৌঁছাতে পারবে আমি ওদেরকে দিয়ে পাঠিয়ে না গোটা মাছের হিসেবে মাথা নিতেই হয় আপনি যদি মাথাটা না নেন তাহলে ওটা আমি দামটা বাদ যাবে মাথার এটা আপনার যদি মাথাটা না লাগে তাহলে মাথার দামটা বাদ দিয়ে আমি মাছের দামটা নেব আর ওটা গোটা মাছ কিনতে গেলে মাথাটা সমেতই দিতে হয় কিন্তু সেটা আপনার যদি অসুবিধাই হয় বেশি মাথা নিয়ে তো মানুষ নেবে না তাহলে ওটার দামটা সেই হিসেবে বাদ যাবে আপনার কীভাবে কেমন লাগবে সেটা আমাকে বলুন আমি তার মতো করে পাঠাব আচ্ছা ঠিক আছে এর কিছুটা মাথা নিন কিছুটা বাদ দিয়ে দেব পুরোটা বাদ দিয়ে দিলে তাহলে আমি এতগুলো মাথা নিয়ে কী করব আমাকেও তো এখন দুশো টাকা করে চলছে বাজারে রেট তো দুশো না আপনি পাঁচ টাকা কম দেবেন পুরোনো কাস্টমার আমিও জানি আচ্ছা ঠিক আছে তাই আপনি পুরোনো লোক আপনাকে কী বলব বাটা বাটা আছে চারাপোনা আছে ট্যাংরা মৌরলা আছে দেখছি ওগুলো পঁচাত্তর থেকে একশো গ্রামের সাইজ বাটা মাছের ওই একশো আশি আচ্ছা ঠিক আছে ওটার তো গোটা গোটা পিস ওটা তো কাটার কোনও প্রশ্ন নেই ওটা এমনি ছেড়ে দিতে হবে হ্যাঁ বাটা মাছ তো কাটলে তো ছোট হয়ে যাবে ও তো পুরো পিস তো যাবে না আচ্ছা আচ্ছা হুম ওটা ঠিক হুম ঠিক আছে আপনি ডেলিভারি বয়ের হাতে নগদ আপনি দিয়ে দিতে পারেন আমরা কোনও অসুবিধা নেই আমি স্লিপ দেব সেই স্লিপের মধ্যে ও রসিদে আপনি সাইন করে দেবেন আমার সই দেখবেন তার হিসেবে দেবেন আমি ফোন করে দেব আপনাকে আমি টাকাটা পেয়ে গেলে যে আমি পেয়েছি ও ভরসার মানুষ আমার টাকা লেনদেন করে অসুবিধা নেই আপনি দিয়ে দিতে পারেন আপনি কাগজের উপরে সই দিয়ে দেবেন যে আপনি পেয়েছেন আচ্ছা আর আপনি যা লাগবে আমাকে এই নাম্বারে ফোন করে বলে দেবেন যে আমার এই এই মাছ লাগবে আমি পাঠিয়ে দেব আপনার কোনও চিন্তা নেই ঠিক আপনার মাল পৌঁছে যাবে হ্যাঁ তো আপনি হ্যাঁ টাটকা মাছ টাটকা মাছই তো শুধু রুই আর বাটাতে কেন হবে আরও তো মাছ আছে সেগুলোও নিন তারপর একটা মাছে হয় কাতলা আছে সেটাই ওরকম আর হোটেলে হলেও মানুষের তো চাহিদা অনেক রকম থাকতেই পারে যখন মাগুর হ্যাঁ আপনি ফোন করবেন আমাকে জানাবেন আপনার কথা শুনে ধন্যবাদ দিদি ধন্যবাদ